না আমার জীবিকা বিদ্যুতের ওপর নির্ভর করে না তবুও বলব বিদ্যুৎ না থাকলে সত্যিই কিন্তু পৃথিবীটা অচল হয়ে যাবে জীবিকা হয়তো নির্ভর করে না কিন্তু বিদ্যুৎ না থাকলে সমস্ত পৃথিবী তো অচল হয়ে যাবে তখন আমার জীবিকা পৃথিবী অচল হলে আমার জীবিকায় বা কী করে টিকে থাকবে বলুন আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে পড়ার তো অসুবিধা হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে ঘরেই তো থাকতে পারি না ঘরের ফ্যান চলে না রাতে যদি আলোই না থাকে তো আমি ঘরে কী করে থাকবো আমি বই কী করে পড়বো বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বললাম যে পৃথিবীর সমস্ত কিছু একেবারে অচল হয়ে যাবে আগে যখন বিদ্যুৎ ছিল না তখনকার সময়টা আলাদা ছিল কিন্তু এখন বিদ্যুৎ বিদ্যুৎ অনুযায়ী এখনকার সময় অনুযায়ী পৃথিবী চলছে তো হঠাৎ করে যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় অসুবিধা তো হবে এখন মোবাইলের যুগ যদি দুপা কোথাও যায় তো কল করতে হয় তো বিদ্যুৎ না থাকলে মোবাইল তো চার্জেই দিতে পারবো না এক জায়গা থেকে অন্য জায়গা যেতে ভীষণ অসুবিধা হবে আর বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ চলে গেলে এখন কেরোসিনের ব্যবহারও তো সেভাবে করি না যা হোক দু চার বছর বা দু এক বছরের আগে পর্যন্ত হয়তো ল্যাম্প ল্যাম্পে কেরোসিন দিয়ে সেটা জ্বালাতাম বা তারও আগে হ্যারিকেন ব্যবহার করতাম আরও বিভিন্ন রকমের টর্চ লাইট ব্যবহার করতাম তো এখনকার যেটা টর্চ লাইট আগের টর্চ লাইটগুলো ব্যাটারি ছিল এখন যদি বিদ্যুৎ চলে যায় ও টর্চ লাইটটা বিদ্যুতের দ্বারাই সেটাকে চার্জ ভরে রাখি যখন বিদ্যুৎ চলে যাই সেই চার্জ চার্জে ভরা টর্চ লাইটটাই তখন ব্যবহার করি আর এখন ল্যাম্প বা হ্যারিকেন কিছু চালায় না এখন মোমবাতি কিনে রাখি যখন বিদ্যুৎ চলে যাই মোমবাতিটা জ্বালিয়ে রাখি অন্য ঘরে কে কী করে জানি না তবে আমার বাড়িতে এটাই করি বিদ্যুৎ চলে গেলেই মোমবাতিটা ব্যবহার করি কেউক সে নিয়ে ঘাঁটাঘাঁটি আর করি না আর সোলার আছে সোলার আমার আশেপাশে দু একটা বাড়িতে আছে তবে আমার বাড়িতে সোলার নেই অনেকে সোলারের সাহায্যেও সাহায্য নেয় বিদ্যুৎ চলে গেলে মানুষের এখানে ইনভার্টার না ইনভার্টারটা ঠিক এখানে নেই আমি যতদূর জানি নেই আর যদি বা যদি বা হয়তো আছে তো হয়তো আছে কারো কারো তবে আমার নেই